রোগ প্রতিরোধ করা এবং সুস্থ রাখা দুটোই আমাদের কর্তব্য আমাদের সুস্থ শরীরকে সুস্থ রাখার জন্য আমরা নানা ধরনের যোগব্যায়াম করি এতে আমাদের শরীর অনেকটা সুস্থ থাকে আর সর্দি কাশি এই সমস্তর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টিতে আমরা ভিজি না আর একটু তুলসী পাতা মধু আদার রস এই সমস্ত দিয়ে আমি একটা পেস্ট তৈরি করি সেই রসটা প্রতিদিন সকালে নিয়মিত পান করলে তাহলে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কিছু কিছু সময় রোদে বা বৃষ্টিতে এই সমস্ত জিনিস থেকে এড়িয়ে গেলে শরীর অনেকটাই সুস্থ থাকে আমিও আমার শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালে নিয়মিত যোগব্যায়াম করি তারপর একটু বা ওই তুলসী পাতা মধুর রস খাই খাওয়ার পর কিছু নিয়মিত খাবার খাই খাবার খাওয়ার পর নিয়মিত যে কাজ সেই কাজ করি এইভাবেই আমি আমার দিনের পর দিন শরীরকে সুস্থ রাখি ও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি